দাদা কেমন আছো হ্যালো হ্যাঁ কেমন আছো হ্যাঁ শরীর ভালো আছে তোমার শরীর ভালো আছে না না যাওয়া হয় নি যাওয়া হয় নি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বন্ধ বলছি যে তোমার ঘরের যে কাজ কতো দূর চলছে তোমার বাড়ির রিপেয়ারিংয়ের কাজ কতো দূর চলছে ও প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এ এতে লেবার কতো গেলো পাঁচটায় লেবার কতো গেলো হুম মেটিরিয়ালসের দামটা এখন যাবে একটু তা আমারটা করাবো ভাবছি তালে ওই মিস্ত্রি দিয়ে করাবো আর যে লেবারগুলো লেবার ঠিকঠাক নিচ্ছে হচ্ছে কাজ কীরকম ওদের পরিষ্কার আচ্ছা আচ্ছা আর টাইলসে কতো গেলো

ঠিক আছে ঠিক আমি যোগাযোগ করবো হ্যাঁ